বাইক চালানোর সময় আমি সব মানে সব সময় কিছু জিনিস মাথায় রেখে বাইকটি চালাই এবং তাছাড়া সবাইকে সবাইকে চালানো উচিত যেমন জনবহুল এলাকাতে গাড়ি আস্তে চালাতে হয় চালানো উচিত তাছাড়া যেমন স্কুল স্কুলের সামনে দিয়েও গাড়ি আস্তে চালানো চালিয়ে যাওয়া উচিত তাছাড়া কোনো দিকে টার্ন নেওয়ার সময় যেমন আমি যদি বাঁ দিকে টার্ন নি বাঁ দিকের ইন্ডিকেটার চালিয়ে জ্বালিয়ে আমাকে সে বাঁদিকে টার্ন নেওয়া উচিত তাছাড়া কোনো বাম্পার আসলে বাম্পারের ওখানে গাড়ি স্লো করে বাম্পারটা পার করা উচিত তাছাড়াও যেমন সিগনালগুলো যেমন সিগনালে যেমন মানুষ যাওয়ার যে সিগনালগুলো দেয় সেই সিগনালগুলোয় গাড়িটা গাড়িটি দাঁড় করানো উচিত তাছাড়া আমাদের এদিকে তো গ্রামাঞ্চল এই দিকে তো সিগনাল বলে সেরকম তেমন কিছু নেই আমাদের এদিকে রেললাইন যখন রেল গেট পড়ে সেখানে মানে ট্রেন যাওয়ার জন্যে তখন ওই সিগনালে মানে যখন ওই রেড সিগনাল পড়ে তখনই গাড়িটি দাঁড় করানো উচিত তাছাড়াও গাড়িটি আমি ভ্রমণে যাওয়ার সময় আমি সঙ্গে করে নিয়ে যাই নিয়ে যাই যেমন গাড়ির পলিউশানের পেপার তাপরে গাড়ির ইন্সুরেন্সের পেপার গাড়ির ড্রাইভিং লাইসেন্স মানে আমার ড্রাইভিং লাইসেন্স এবং আমার বাইকের কাগজপত্র যেমন বাইকের লাইসেন্স তাছাড়াও লং ড্রাইভে যাওয়ার জন্যে আমি নিজে মনে করি মানে কিছু যদি পেট্রোল নিয়ে যাও মানে ব্যাগে করে নিয়ে যাওয়া যায় তাহলে মানুষ উপকৃত হবে বা বা আমিও সঙ্গে করে নিয়ে যাই এবং আমি তাতে উপকৃত হই কারণ বাই চান্স যদি তেল শেষ হয়ে যায় মানে পেট্রোল যদি শেষ হয়ে যায় মাঝ পথে তো পেট্রোল পাওয়া যায় না সেই জন্যে ব্যাগে করে তেল মানে তেল নিয়ে ওঁখা উচিত আমি মনে করি